হ্যাঁ অন্য ধর্মগুলো আমাকে মুগ্ধ করে আমি অন্য ধর্মের কাছে অনেক কিছু শিখেছি অন্য ধর্ম থেকে যদি বলা যায় অন্য ধর্ম থেকে আমি বিভিন্ন উৎসব পালন করি যেমন খ্রিশ্চান ধর্ম আছে মুসলিম ধর্ম আছে বৌদ্ধ ধর্ম আছে জৈন ধর্ম আছে মুসলিমদের নামাজ করার বিষয় আছে এছাড়াও রয়েছে খ্রিশ্চানদের কেক কাটার বিষয় খ্রিশ্চানদের এই কেক কাটার বিষয়টা আমার খুবই ভালো লাগে এবং এটা আমরা পালন করে থাকি কোনো আমরা জন্মদিন হলে তখন আমরা কেক কাটি এবং সেটা যে শুধুমাত্র হিন্দু সমাজে হয় এরকমটা নয় হিন্দু মুসলিম খ্রিশ্চান বৌদ্ধ সবাই মিলে একসাতে আমরা পালন করি এই কেক কাটা বা জন্মদিন বা কারোর বিয়ে কারোর হতো জন্মদিনের উৎসব পালন করা হচ্ছে বিয়ের উৎসব পালন করা হচ্ছে বিবাহবার্ষিকী হচ্ছে সব কিছু এই আমরা কেক কেটে পালন করি এছাড়া মুসলিমদের নামাজ পড়ার বিষয়টা আমরা লক্ষ্য করি এবং এটা আমরা করতে চাই এবং অনেক ক্ষেত্রে এটা আমরা করেও থাকি